আপনার রান্নাঘরের বৈদ্যুতিক যন্ত্রপাতি কী কী পুরোনো দিনের থেকে যখন এই ধরনের যন্ত্রপাতি উপলব্ধ ছিলো না অভিজ্ঞতা কীভাবে ভিন্ন মিক্সার গ্রাউন্ডার গ্যাস সিলিন্ডার ওভেন যেমন আগেকার দিনে আমরা যেমন উনুনে রান্নাবান্না করতাম এখন যেমন গ্যাস ওভেন সিলিন্ডার এইসব এসেছে আগে যেমন আমরা উনুনে রান্না করলে বায়ু দূষণ হতো এবং মহিলাদের যারা রান্না করতেন তাদের চোখের সমস্যা হতো এবং তাদের শ্বাসকষ্টও হতো আর গ্যাস সিলিন্ডার এসে আমাদের যেমন বায়ুদূষণ থেকে মুক্ত করেছে তেমন মহিলাদের সেরকম সমস্যাও হয় না এখন রান্নাবান্না করতে আর যেমন মিক্সার আগে যেমন আমরা শিল নোড়রা এইসব দিয়ে বা বেটে রান্্নাবান্না করতাম আর এখন মিক্সার মেশিন এসে আমাদের খুব তাড়াতাড়ি এবং দ্রুত সব কিছু আমরা মশলা গুঁড়ো করতে সাহায্য করে এবং খুব তাতাড়ি কাজবাস হয়ে যায় আর যেমন আছে এখন হিটার কুকার কুকারে রান্না করতে এবং সময়ও কম লাগে এবং খুব দ্রুতই রান্নাবান্না হয়ে যায়

যেমন কুকারে রান্না করতে গেলে আমাদের সময়ও কম লাগে এবং আমরা রান্না করতে হতেে কোনো কাজ বজ্জ করতে পারি এবং রান্নাটাও আমাদের অটোমেটিকই হয়ে যায় তারপর যেমন মন আমাদের এখন ওয়াশিং মেশিন এবং আরও নানা রকম জামাকাপড় কাসার ধোয়ার মেশিন উঠেছে আগেকার দিনে আমরা যেমন সব কিছু বাড়িতেই সাবান জল দিয়ে মহিলারা কেসে ধুয়ে সেগুলোকে মেলে দিতেন এখন সেরকম অটোমেটিক একটা মেশিন উঠেছে যেমন জামা প্যান্ট অটোমেটকে দিয়ে দিলে অটোমেটিকভাবে সব কাাসা হয়ে যায় এবং গ্যাস ওভেন সিলিন্ডার এগুলো দিয়ে আমরা তড়ি খুব রান্না কোরতে পারি তারপর যেমন আছে আমাদের এখন আগেকার দিনে রান্নাবান্না করতেে গেলে খুব সময় সশ্রয় এবং সব কিছুই বেশি লাগতো এখন গ্যাস সিলিন্ডার এগুলোতে রান্নাবান্না করতে আমাদের সময় কম লাগে এবং রান্নাবান্না খুব সুস্থভাবে এবং তাাতাড়িভাবেই হয়ে যায়